মাঝারি মাপের ক্যাব ভাড়াতে লাগে চারজন ক্যাপাসিটিতে লাগে দশ মাইল যেতে প্রায় ছ থেকে সাত হাজার টাকা কিন্তু কিন্তু যদি আমরা মা ছোটো ছোটোর বদলে মাঝারি মাপের ক্যাব ভাড়া করি ছজন ক্যাপাসিটির তাহলে প্রায় দশ মাইল যেতে লাগবে প্রায় বারো থেকে চৌদ্দো হাজার টাকা এখানে ডিফারেন্স হল প্রায় তিন চার হাজার টাকা বেশি লাগবে মাঝারি গাড়িতে তাই ছজন ক্যাপাসিটি ধরে বলে মাঝারি গাড়িতে বেশি টাকা লাগে এবং এটাতে তেল বেশি খরচ হয়